হ্যাঁ আমি অনেকবারই ই খুব সরাসরি আগুন থেকে বা আগুনের চুলা থেকে রান্না করেছি আর আগেকার আমাদের আমলে তখন তো গ্যাস বা ইনডাকশন ওভেন অতটা ছিলো না গ্যাসটা কিছুদিন পর চালু হয়েছে ঠিকই কিন্তু তখন আমরা গরিব মানুষ আমাদের এই গ্রামে গঞ্জে অতটা গ্যাসের ব্যবহার ছিলো না তখন আমরা আগুনেই সরাসরি রান্না করতাম আর আমরা এই আগুনের উপরেই কড়া বসিয়ে বিভিন্ন সবজি বা মাংস রান্না বা ভাতের হাঁড়ি বসিয়ে ভাত রান্না সমস্ত কিছুই করতাম এমনকি চাও যদি আমাদেরকে করতে হয় আমরা সরাসরি এই উনানেই আমি রান্না করতাম আর এটা সরাসরি আগুনের উপরেই রান্না করা হতো আর তখনকার দিনে আমরা মনে করতাম যে ওটাই আমাদের জীবনের রান্না করার একটাই উপায় তাই তখন আমাদের এতটা উন্নত ব্যবস্থা ছিলো না কিন্তু যত দিন যাচ্ছে সমাজের তত উন্নতি হচ্ছে তাই পরবর্তীকালে গ্যাস এবং ইনডাকশেন ওভেন আবিষ্কার হল তারপর আমরা আস্তে আস্তে আগুনের চুলা থেকে বের হয়ে এবাস তারপর থেকে আমরা গ্যাসে রান্না করতে শিখলাম আর গ্যাসে রান্না করা আর আগুনের চুলায় রান্না করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা গ্যাসে একটা ছোটো ওভেনের উপর একটু আগুন জ্বালিয়ে দিলেই গ্যাস চালু করে দিলেই ওতেই ওর আগুনেই রান্না হয়ে যায় কিন্তু উনুনে যে রান্না হতো তাতে জ্বালানি লাগত যেমন কাঠ কয়লা পাতা ইত্যাদি থেকে আমরা রান্না করতে পারতাম আর ইনডাকশন ওভেনও সম্পূর্ণ আলাদা এটা কারেন্টের সাহায্যে রান্না করা যায় তাই আমি মনে করি ইনডাকশন ওভেন গ্যাস আর আগুন তিনটিই পদ্ধতি সম্পূর্ণ আলাদা